আমাদের দৈনন্দিন জীবনে পুরুলিয়াতে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় যেমন আমাদের রাস্তাতে টোটোর ভিড় টোটোর সংখ্যা এতো বেড়ে গেছে আমাদের ফুটপাথ ধরে হাঁটতেও প্রচুর অসুবিধে হয় গাড়ির ভিড় লেগে যায় এ বড়ো গাড়ি যেতে আসতে পারে না প্রচণ্ড অসুবিধের মুখে আমাদের নানা দিন নানা রকমভাবে পড়তে হয় এবং আমাদের রাস্তাতে প্রচণ্ডভাবে পশু চলাচল করে সেই পশুগুলোকে সরকারের উচিত যে একটা জায়গাতে রাখা গাড়ি চালাচ্ছি সেই মাঝখানে কুকুর চলে এলো গরু চলে এলো সে জায়গাতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে তাই মানুষকে আরও সচেতন হতে হবে এবং আমাদের নেতা বড়ো বড়ো যারা সমাজের সেবা করেন তাদেরকে পশুদেরকে একটা ভালো জায়গাতে সুরক্ষিতভাবে রাখার ব্যবস্থা করে দিতে হবে যেন তারা রাস্তাতে এদিক ওদিক না ঘোরে আর আমাদের রাস্তাতে বিভিন্ন ধরনের গর্ত ছোটো গর্ত বড়ো গর্ত রয়েছে গাড়ি চলাচলের ফলে যদি আলো না দেখতে পাওয়া যায় তাহলে ওই গর্ততে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এসব দিকেও সরকারের একটু নজর দেওয়া দরকার